আমার পড়াশোনার কথা বলতে গেলে আমি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি তারপরে আমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে মাধ্যমিক দেওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু আমি মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারিনি তারপরেই আমার বিয়ে হয়ে যায় পরবর্তীকালে আমি চেষ্টা করি আমার পড়াশোনা করার জন্য কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি এবং আমি এখন একজন গৃহবধূ হিসাবেই পরিচিত পাই পরিচিতি পাই আমার চাকরি করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমি পড়াশোনা করে এগিয়ে যেতে পারিনি সেই সময় তাই আমার আর চাকরি করার কোনওরকম সুযোগ বা কিছু হয়ে ওঠেনি আমি তথাকথিত চাকরি করিনা কিন্তু আমি একজন গৃহবধূ হিসেবে আমার ঘর সংসার ছেলে মেয়ে স্বামী সবাইকে সামলাই